হ্যাঁ অবশ্যই বন্ধুদের সাথে গিয়েছি যখন বাইক চালাই তখন সেরকম বন্ধুও পেয়ে গিয়েছি যারা বাইকিং লাভার এবং ট্যুর ফুরে সব ট্রিপে যেতে খুব পছন্দ করে এবং বাইকে অবশ্যই গিয়েছি অনেক জায়গায়ই গিয়েছি আমার বাড়ি থেকে যেরকম উত্তর দিকে দক্ষিণ দিকে কলকাতা উত্তর দিকে শিলিগুড়ি এই সব জায়গা বাইক নিয়ে পুরো ঘোরা হয়ে গিয়েছে এদিকে পূর্ব দিকে যেমন মতিঝর্ণা রয়েছে ঝাড়খণ্ড এই সব ঘোরা হয়ে গিয়েছে সো ট্রিপে যাওয়ার পরিকল্পনা বলতে আমাদের তো সেরকম পরিকল্পনা হয় না হুট করে হয়তো বসে আছি কোনো একটা ফ্রেন্ড হয়তো বলে দিল যে চ বন্ধু কালকে ঘুরে আসি অমুক জায়গা থেকে তখন হয়তো আমরা বেরিয়ে পড়লাম তো রাত্রে অবশ্যই ডিসাইড করে নিলাম কে কে যাবে কীভাবে কী করবে কোথায় কী খাবে তো সকালে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সবাইকে কল করলাম একটা জায়গা নির্ধারণ করলাম সেই জায়গায় সবাই আসলো এসে তখন একসাথে সবাই মিলে বেরলাম মাথায় হেলমেট লাইসেন্স গাড়ির সব কাগজপত্র সব ও কে করে নিলাম ও কে করার পরে তখন বেরিয়ে পড়লাম গিয়ে তাহলে খাাবার টাবার খেয়ে আবার হয়তো বেরিয়ে পড়লাম এবং ব্যস্ততা বলতে যারা সত্যি বাইক লাভার যারা ট্যুরে যেতে পছন্দ করে তাদের কাছে সময় অটোমেটিকই বেরিয়ে চলে আসে মানুষের কাছে সময়ও সবসময় অ্যাভেইলেবল থাকে না যখন মানুষ মনে করে এই জিনিসটা করব তখন ওটার জন্য অবশ্যই সময় বেরিয়ে চলে আসে সো আমরা মাসে অন্তত পক্ষে একটা করে ট্রিপে যাই বন্ধুদের সাথে গেলে মাইন্ড ফ্রেশ হয় বলে আরও যাই অনেক জিনিস আছে ট্রিপে গেলাম তখন বাইক নিয়ে আমরা ব্যস্ত মোবাইল ফোনে কে মেসেজ করছে কে কল করছে এসব আর দেখার বিষয় নেই আমরা তখন বাইকে সবাই মিলে বন্ধুরা একসাথে গিয়ে বসি বসে আড্ডা মারি খুব ভালো লাগে সেসব দিনগুলো কারণ এমন একটা বয়স আসবে যখন আর সময় হয়তো পাওয়া যাবে না থাকলেও হয়তো বন্ধুদের পাওয়া যাবে না সো এখন এমন একটা বয়স এখন সব বন্ধুদের একসাথে পাচ্ছি যাচ্ছি ঘুরছি ভালো লাগছে ওই জন্য সময়টা আরও বেরিয়ে যাচ্ছে কাজের ফাঁকে একটু ফাঁকি মেরে একটু ঘুরে আসলাম এবং সবাইকে এই জিনিসটা করা প্রয়োজন কি হালকা করে একটু ঘোরাফেরা দেশ দুনিয়ায় কী হচ্ছে কোথায় কী ভালো জায়গা সেসব জায়গা অবশ্যই যাওয়ার প্রয়োজন